আমরা আজকে বাড়ির সকলে মিলে বিকেলে এক জায়গায় বেড়াতে যাবো বলে ঠিক করেছি কে এবং ঠিক করে একটি গাড়িরও অর্ডার করে দিয়েছি জানতে চেয়েছিলাম যে গাড়িটি ঠিক সময় আসবে তো যাই হোক গাড়িটা এসে গেছে এবারে আমরা বেড়ালাম জানতে চাইছি যে ট্রাফিকের পরিস্থিতি কেমন কেননা সামনে খুব ভিড় গাড়িটার ট্রাফিকের জ্যামে দাঁড়িয়ে এই প্রচুর ভিড়ে দাঁড়িয়ে আছে তাই চারিদিকে ট্রাফিককে দেখতে পাচ্ছি না এবং ট্রাফিক কেন এটা পরিস্কার করে রাস্তাটা পরিষ্কার করে আমাদের যাতায়াতের ববোস্থা করে দিচ্ছে না এই নিয়ে খুব চঞ্চল আছি তাই ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ড্রাইভার দাদা যদি এত ভিড় আমাদের যেতে কত সময় লাগবে ট্রাফিকের ব্যবস্থার কি কোনো সুবিধা নেই আর অন্যদিকে কি কোনো রাস্তা নেই যে ফাঁকা রাস্তা দিয়ে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে এইভাবে জ্যামে দাঁড়িয়ে থাকলে তাহলে তো খুব অসুবিধার মধ্যে পড়তে হবে ফিরতেও অনেক রাত হয়ে যাবে সেটাও খুব অসুবিধা তাই বলছি যে যদি অন্য দিক দিয়ে যাওয়া যায় তাহলে একটু নিয়ে চলুন না যাতে সকাল করে ফিরতে পারি